আমি বাড়ির বাইরের উঠানে বাগান করি বাগান করতে আমার খুব ভালো লাগে বাগানে আমি বিভিন্ন মরশুমে বিভিন্ন রকম ফুল গাছ লাগাই বিভিন্ন রকম ফুল যখন ধরে সেই ফুল দেখে আমার ভীষণ মন আনন্দে ভরে ওঠে যখন ফুল গাছগুলোতে ফুলে ভরে ওঠে সেই বাগানের একটা অপূর্ব শোভা দেখা যায় সেই শোভা আমার মনকে ভীষণ আকৃষ্ট করে মনে হয় যেন সারা দিন বাগানেই থাকি বাগানেই সময় কাটাই প্রতিদিন আমি গাছের পরিচর্যা করি কোথাও পোকা লাগলে সেই সব পোকাকে আমি মেরে ফেলি বিভিন্ন রকম ওষুধ প্রয়োগ করি আমি বাগান করতে ভীষণ ভালোবাসি এই সব ফুল তুলে আমি বিভিন্ন রকম ঠাকুর দেবতার পুজো করি মন্দিরে মন্দিরে ফুল দিয়ে আসি অনেকের বাড়ির আশেপাশের লোকেরাও আমার বাগান থেকে ফুল নিয়ে যায় পুজো করার জন্য আমার বাগান করতে কারণ খুব ভালো লাগে এছাড়াও বাগানের একটু দূরে একটু সাইডের জায়গাতে যদি থাকে বেশি আরও সেখানে আমি বিভিন্ন রকম সবজির গাছও লাগাই বিভিন্ন মৌসুমী বিভিন্ন রকম সবজি টুকটাক লাগাই সেই সব সবজি যখন ফলে সেই সব সবজি তুলে তুলতে আমার খুব ভালো লাগে সেই সব সবজি তুলে নিয়ে এসে বাড়িতে আমি রান্না করি রান্নার কাজে আমার লাগে রান্না করতেও সেই সব সবজি দিয়ে রান্না করে যখন আমি সেটা খাই তখন মনে হয় আমি নিজের হাতে নিজের বাগানে এই সবজিটা ফলিয়েছি সেই সবজি আমি আজ খাচ্ছি আমার মনটা খুব খুশিতে ভরে ওঠে এই কারণেই আমি বাগান খুব পছন্দ করি